ছবি সবসময় একটা স্মৃতির মতো কোনও একটা ছবি তুললে সেটা আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যায় ছবি তোলা যদি সেগুলোকে আমরা কোনও ফ্রেমে করে বাঁধিয়ে রাখি তাহলে তো সেটা সারাজীবন আমাদের কাছে থেকে যাবে সেরকমই আমার ছোটবেলার কিছু ছবি আছে আমার যেগুলো দেখলে আমার হাসিও পায় আবার পুরনো দিনের কথা মনে পড়ে যায় ছবি আমাদের অনেক স্মৃতি তরে রাখে নতুন দিনের ছবিগুলো যেমন আমাদের কাছে আপন পুরনো দিনের ছবিগুলোও তো আমাদের এক ধরনের আবেগ যেগুলো দেখলে আমাদের সেই পুরনো দিনের ফিরে যেতে মন যায় মনে হয় যে সে দিনগুলো থাকলে হয়তো এখনের থেকে বেশি ভালো হতো যেগুলো আমাদেরকে স্মৃতি করিয়ে রেখে দেয় তাই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছবির মাধ্যমে আমরা তুলে রাখতে পারলে সেটা পরবর্তীকালে আমাদের কাছে অনেক আবেগপূর্ণ হয়ে দাঁড়াবে